আমাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল আমার আমি গৃহবধূ ছিলাম তখন আমি আমি চিন্তা ভাবনা করলাম এবং আমি একটু ব্যবসা শুরু করবো তখন আমি খুবই চিন্তাগ্রস্থ হয়ে পড়েছিলাম তো অনেকে বারণ করছিলেন অনেকে আবার উৎসাহ দিচ্ছিলেন সেইভাবে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা ঠিক হবে কোনটা আর্থিকভাবজে আর্থিকভাবে আমি মানে অচল হয়ে পড়ব কি না বা আমি আর্থিক দিক দিয়ে সক্ষম হতে পারব সফল হতে পারব কি না ব্যবসা করে নিজেকে দাঁড়াতে পারব নিজেকে নিজের নিজের পায়ে দাঁড়াতে পারব কি না সে ব্যাপারে আমি খুব মানে চিন্তাগ্রস্থ হয়ে পড়েছিলাম আমার অনেক ব্যবসায়ী দিদিদের কাছ থেকে সাহায্য নিতে চেয়েছিলাম তারপরে আমার বাড়ির বড়োদের কাছ থেকে সাহায্য নিতে চেয়েছিলাম আমার স্বামী ছিলেন স্বামী তো প্রচুরভাবে আমাকে সাহায্য করেছেন উনি আমাকে আর্থিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে সব দিক থেকে আমার স্বামী আমাকে খুবই সাহায্য করেছেন এখনো বর্তমানে করে যাচ্ছেন তো আমি তখন খুবই চিন্তাগ্রস্থ হয়ে পড়েছিলাম কী করব কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না যার কারণে আমি স্বামীর কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম যে কীভাবে ব্যবসাটা শুরু করতে পারব কীভাবে দাঁড় করতে পারব তারপরে তো অনেক যারা ব্যবসা করে সেই দিদিদের কাছ থেকে দাদাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম যে কী করে আমি উন্নতি করতে পারবো কী কী ভাবে উন্নতি করা যায় কী কী ভাবে খুব খরিদ্দারদের সাথে ব্যবহার করা যায় কী করে আমি আমার আয় আয় উন্নতিটা বাড়াতে পারব সে সেইভাবে আমি একটু একটু করে আমার ব্যবসাটা গড়ে তুলেছি এবং আমি পরামর্শ নিয়েছিলাম আমার স্বামীর কাছ থেকে সেই সময়টা আমার খুবই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাকে আমি কী করব কী করব না অনেকে বলেছিলেন তুমি সফল হবে অনেকে বলেছিলেন তুমি সফল হবে না তো সেই কারণে আমি তখন চিন্তাগ্রস্থ থেকে মুক্ত হয়েছিলাম এখন আমি চিন্তাগ্রস্থ থেকে মুক্ত হয়ে গেছি আমি সফলভাবে ব্যবসা করছি আমি আমার স্বামীর কাছ স্বামীর কথাটাই শুনেছিলাম আমার স্বামী খুবইভাবে আমাকে সাহায্য করেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন ব্যবসাটাকে নিয়ে এগিয়ে যেতে আমি আজও এগিয়ে যাচ্ছি